কোনো গান শোনার পরে আমার ব্যক্তিগত আবেগের প্রশ্ন এক্ষেত্রে যে কোনো গান শোনার পরে যে গানের কথা সুর এবং লয় আমার মনকে আলোড়িত করে সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষেরই প্রায় একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় আমার ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় নেই কিন্তু মনোমুগ্ধকর গান শোনার পরেই আমার প্রতিক্রিয়া কী এটা সঠিকভাবে বোধহয় আমি বলতে পারব না কিন্তু এই প্রসঙ্গে একটা উত্তরের কাছাকাছি আমি যাব এবং সেটা বলতে পারি ভিয়েতনামের হো চি মিন হো চি মিন লেনিনের থিওরি অন ন্যাশনালিটি অ্যান্ড ফিলামেন্ট ততটা যখন তিনি পেলেন পড়লেন পড়ার পরে তার মধ্যে আবেগটা কী ভাবে প্রকাশিত হয়েছিল হয়েছিল এইভাবেই যে তিনি একটা বদ্ধ ঘরের মধ্যে নিজে মঞ্চে বক্তব্য রাখার মতো রাজনৈতিক বক্তার মঞ্চে বক্তব্য রাখার মতো আঙ্গিকে চিৎকার করে বলে উঠেছিলেন যে আমি পেয়েছি আমি আমার জীবনের ব্রত পালনের জন্য উপযুক্ত রাস্তা পেয়েছি জাস্ট ইউরেকা ইউরেকা অ্যান্ড ইউরেকা আমার ক্ষেত্রেও ততটা না হলেও আমি আমার এই প্রতিক্রিয়া বিভিন্ন প্রতিক্রিয়ার যে প্রকাশ সেই প্রকাশগুলো উপলব্ধির মধ্যেই রেখেছি সেগুলোকে বাস্তবে চেহারা দিতে পারিনি যদি কোনো দিন পারা যায় এবং সুযোগ ঘটে তাহলে প্রকাশ করব সেটা ক্রমশ থাকল